আমি বাড়িতে এক দিন মাংসর পকোড়া বানিয়েছিলাম এবং সবাইকে দিয়েছিলাম সবারির খেতে খুব ভালো লেগেছিলো তাই আমি তাই আমার তাই আমি সবার সবাই ভালো বলায় সবাই আমাকে রেসিপি কীভাবে তৈরি করেছি জিজ্ঞাসা করেছিলো আমি প্রথমে একটু র রোল ময়দা নিয়েছিলাম একটু বেকিং সোডা নিয়েছিলাম একটু বেকিং পাউডার নিয়েছিলাম মিক্সড করে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন রসুন সব একসাথে মিক্সড করে মিক্সড করে মিক্সড করে ভালো করে মেখে ভালো করে মেখে তারপর তেলে ভালো তেলে দিয়ে ভালো করে ভেজে ভালো করে ভে ভালো করে ভেজে নিয়েছিলাম সঙ্গে ভালো মচ মচমচে করে ভেজে নিয়ে সেটাকে তুলে তুলে সবাইকে দিয়েছি সবাইয়েরই খেতে খুব ভালো লেগেছে এমনিতে আমার ভাইয়ের খুব মাংসের পকোড়া খেতে খুব ভা ভালো লাগে ভাইয়ের খুব পছন্দ তো আমার ভাই আমাকে এক দিন বলেছিলো বলেছিলো বানানোর জন্য আমি বানিয়েছিলাম এবং সবাইকে দিয়েছিলাম এভাবেই মাংসের পকোড়া এভাবেই আমি মাংসের পকোড়া বানিয়েছিলাম আর সবাইকে দিয়েছিলাম সবাই খাওয়ার পরে খুব বলেছিলো যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তাই তখন আমি আমার খুব ভালো লেগেছিলো এটা শুনে তাই আমি সবাইকে কীভাবে বানিয়েছি এই রেসিপিটা বলেছি আমি বাইরের জিনিস কিছু বাইরের জিনিস কিছু নেই নি বাড়িতেই কিছু বাড়ির জিনিস দিয়েই আমি তৈরি করেছিলাম এটা আমি বাইরের জিনিস বেশি পছন্দও করি না তাই আমি ঘরেই যা ছিলো তাকে দিয়েই আমি রেসিপিটা বানিয়েছিলাম আর মাংসর পকোড়াটা বানানোটা একদমই ইসি তোমরাও বলে দিলে এক্ষুণি পেরে যাবে আমিও ঘরে যা ছিলো একটু রোল ময়দা বেকিং সোডা বেকিং পাউডার বেকিং পাউডার কিছুটা মাংস পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই একসাথে মিক্সড করে তারপর তেলে তেলে ভেজেছিলাম খুব সহজ পদ্ধতিতেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরাও চেষ্টা দেখলে মানে পারবে আর খেতেও খুব ভালো হয় নুন একটু নুন দিলে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে ভাজবে তাহলেই হয়ে যাবে